হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার কি কি মেনু কি ইভেন্ট আছে আচ্ছা তো মেনুটা বলুন তাহলে আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আমি একজন হেল্পার নিয়ে যাবো আপনাদের কতো জনের মতো আইটেম হবে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই আমি সব সামলে নেবো ঠিক আছে রাখছি